আমার মন যেটা চায় আমি সেটা নিয়েই বসে পড়ি আঁকতে সিদ্ধান্ত ওটাই আমার যেম যেমন কি আমি প্রাকৃতিক জিনিস ভাবতে ভাবতে খাতা নিয়ে পেন্সিল নিয়ে রঙ নিয়ে বসে পড়লাম আঁকতে প্রথমে যেমন প্রাকৃতিক জিনিসের আকাশ গাছপালা পাহাড় পর্বত হরিণ গরু ছাগল নদী মেঘ তারপরে সূর্য পাথর তারপরে নদী বয়ে যাচ্ছে আরো বিভিন্ন ধরনের জিনিস পাখি যেমন পাখি আকাশে উড়ে যাচ্ছে ঘন জঙ্গল বা ভেতর থেকে ঘন জঙ্গলের ভেতর থেকে রাস্তা তারপরে নদীর ব্রিজ আর জানালা বৃষ্টি তারে আরো বিভিন্ন ধরনের জিনিস